আমি শাস্ত্রীয় সংগীত গাইতে পছন্দ করি না কারণ এটা খুব কঠিন তাই এর সুর তাল লয় খুব উঁচু স্বরে হয় আমার খুব কঠিন লাগে গলার সুর অনেকক্ষণ ধরে রাখতে হয় আমার শ্বাসকষ্ট আছে তাই আমার এটা করতে অসুবিধা হয় আমার কাছে আধুনিক সমসাময়িক গানটাই সহজ লাগে আর ওটাই আমার গাইতে ভালো লাগে আধুনিক সমসাময়িক গান আমি শিখেছি তাই ওটাই আমি পছন্দ করি